আমার এলাকার পূর্ব মেদিনীপুরের কিছু স্কুলের বিশেষত্ব অনেক কিছুই আছে সেই বিশেষত্বগুলি ব্যাখ্যা করার মতই কেননা এইরকম স্কুলে নানা ধরনের কাজ হয় সেই কাজগুলি হল বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া শিক্ষার আলোয় আলোকিত করে তাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়া স্কুল কলেজ এবং ছোটদের প্রাথমিক স্কুলগুলিও খুব ভালো কিছু কিছু স্কুল আছে সেই স্কুলগুলি তা বলে যে সব স্কুল বলব সেগুলো নয় এই কিছু স্কুলগুলির মধ্যে শিক্ষা এত সুন্দরভাবে শিক্ষার প্রসার ঘটেছে সমস্ত বাচ্চারা তাদের সমস্ত কিছু ফেলে সেই শিক্ষার আনন্দে মেতে উঠেছে আর অবশ্যই তাদের সঙ্গে তাদের স্যারেদের কথাও বলব যে মাস্টারমশায়েরা বা স্যারেরা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে মানুষ করে একজন বড় মানুষ করে তুলছেন তাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা তাদের স্কুলটাকে নিজের বাড়ি বা নিজের মতো করে ধরে রেখেছে তাই সেই স্কুলগুলির এত নাম বা এর বিশেষত্ব এতো বেড়েছে যদি তারা না থাকতেন তাহলে কিন্তু এই স্কুলগুলি এত সুন্দর হতো না